বর্তমান যুগে মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর অনেকরকম ব্যবস্থা রয়েছে আগেকার মতো দিন নেই যুগ পাল্টে গেছে সময় বদলে দিয়েছে মানুষকে আগে মানুষ শুধু দেয়ালে লিখন করেই প্রচার করত কিন্তু এখন তা না এখন হচ্ছে মাইকে মাইকে ক্যানভাসিং করে টিভিতে বিজ্ঞাপন দেয় তাছাড়া পোস্টার ছড়ায় হ্যান্ডবিল ছড়ায় মানুষের কোনো কিছু কাজ করলেই মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় সেটা মুখে মুখে ঘুরে বেড়ানোর একমাত্র কারণ হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে সবসময় বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে এখন মানুষ সিরিয়াল প্রেমিক তাই টিভি দেখতে ভালোবাসে টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয় এই জন্য বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছানো কোনো ব্যাপারই নেই আমার হচ্ছে বিউটি পার্লার বিউটি পার্লার নিয়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি হ্যান্ডবিল ছাপিয়েছিলাম তাছাড়া সবথেকে আমি টিভিতে বিজ্ঞাপন দিয়েছিলাম আর নেটেও বলে দিয়েছিলাম তার জন্য আমার কিন্তু কাজটা সাক্সেস হয়েছে তাই বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছে দেওয়া কোনো ব্যাপারই নয়